আমি এখনও চাকরি পাইনি আমি আমার পড়াশুনোর সম্পর্কে বলতে পারি হ্যাঁ আমি এখন এখনও অবধি পড়ছি মানে এখনও স্নাতকোত্তর স্তরে পৌঁছায়নি আমি এখনও পড়ছি এরপরে ইচ্ছা আছে স্নাতক হওয়ার পরে এমবিএ এমবিএ করার কোনো একটা কিছু নিয়ে এবং পারলে পরে লাইব্রেরী যাওয়ার লাইব্রেরীতে গিয়ে পরে বিভিন্ন সরকারি চাকরির চেষ্টা করার এবং বিভিন্ন পরীক্ষা দেওয়ার যাতে সেখান থেকে কিছু সাফল্য লাভ করতে পারি এরপরও যদি আমি সেখান থেকে কিছু সাফল্য না লাভ করতে পারি তাহলেও কোনো কোম্পানি বা কিছুতে প্রাইভেট চাকরি করতে চাই এবং প্রাইভেট চাকরি করে এগিয়ে যেতে চাই সরকারি পেলে খুব ভালো হয় কিন্তু না পেলে দুঃখ নেই কী আর করার আছে তখন আমি প্রাইভেট চাকরি করতে চাই এই এবং সেখান থেকে কিছু ইনকাম করতে চাই এইভাবে আমি এগিয়ে যেতে চাই আর এছাড়াও আরও আর এমনি পড়াশুনার ইচ্ছে বলতে এমবিএ করার পর কোনো যদি ভালো কোর্স করার বা কম্পিউটার শিখে পরে তবে আমি চাকরি পেতে পারি এমন নয় যে আমি খালি আমি খালি ওখানে গেলে বা এমবিএ করলে চাকরি পেতে ভালো করে কম্পিউটার এবং বিভিন্ন টেকনোলজির সম্পর্কে ভালো করে জানতে হবে আমি সেগুলো পড়ে পরবর্তীকালে কাজে লাগিয়ে নিজের ভবিষ্যৎ করতে পারি